আমাদের জেলার সাম্প্রদায়িক অনুষ্ঠানগুলি হলো পুজো দেওয়ালি হোলি সাধারণত পুজো হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর ওই পাঁচদিন আমরা প্রচণ্ড মজা করে থাকি বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা খাওয়াদাওয়া বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাওয়া অনেক ধরনের প্যাণ্ডেল থিম প্রভৃতি দেখা হয় এই পাঁচ দিন পাঁচ দিন আমরা অনেক আনন্দ করে থাকি এবং বন্ধুদের সঙ্গে অনেক মজা করে থাকি তারপরেই আসে আমাদের সবথেকে পছন্দের উৎসব দিওয়ালি এই দিওয়ালিতে সাধারণত কালী পুজো হয়ে থাকে তিন দিন ধরে কালী পুজো চলতে থাকে এবং সবার বাড়িতে চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো হয়ে থাকে সবার বাড়িগুলোতে আবির দিয়ে সাজানো হয় ই এবং আলো বিভিন্ন ধরনের রঙিন রঙিন আলো লাগানো হয় এ কারণে বাড়িগুলো দেখতেও খুব সুন্দর হয়ে ওঠে এবং পুরো পাড়াটা আলোয় আলোকিত হয়ে ওঠে দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে এই যে কালী পুজোর আমেজ রয়েছে সেটা আমাদেরকে এই উৎসব পালন করতে আরও বেশি উৎসাহিত করে হ্যাঁ এবং আমরা দিওয়ালিতে অনেক ভালোভাবে করে থাকি এবং অনেক মজা হয় সন্ধেবেলা প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানোয় যে মজাটা করি আমরা সেটা হয়তো অন্য কোনও পুজোতে নেই তো দিওয়ালি চলে যাওয়ার পর আসে বসন্তকালে এ হোলি খেলা হোলি খেলাতে এ আরও আনন্দ হয়ে থাকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে রং দিয়ে আসে এবং বড়দের পায়ে আবির লাগানো এবং পিচকারি নিয়ে এ রং লাগানো এবং সবাইকে এ হ্যাপি হোলি বলা এবং আরও অনেক আনন্দ করে থাকি আমরা হোলিতে হোলিতে সবার বাড়িতে বাড়িতে রং দিয়ে ওই আসা এবং আরও কিছু হোলিতে অনেক ধরনের আমরা ওরকম উৎসব পালন করে থাকি